গ্যালারি নিলাম মেলা অনলাইন প্ল্যাটফর্ম ইত্যাদি জায়গায় যেখানে আমি আমার এলাকার শিল্পকর্মগুলি কিনতে ও বিক্রি করতে পারি এ সমস্ত জায়গায় আমি স বি এ সমস্ত জায়গায় আমি বিভিন্ন ধরনের শিল্পকর্মগুলি কিনতে ও বিক্রি করতে পারি কারণ এ বিভিন্ন এছাড়া যেমন অনলাইন প্ল্যাটফর্মে এই সমস্ত জায়গায় খুব সহজেই বেচা কেনা করা যায় খুব সহজে সমস্ত কিছুই অতি দ্রুত বেচতে ও কিনতে পারি এ এছাড়াও গ্যালারি নিলাম মেলা বিভিন্ন ধরনের যেমন বই বিভিন্ন ধরনের শিল্পকলা যেমন চিত্রশিল্প বিভিন্ন ধরনের কবিতা কবিতার বই গান নাচ এ সম সমস্ত ধরনের বই এছাড়াও বিভিন্ন হাতের তৈরি জিনিস যেমন হার চুড়ি কানের পায়ের নুপুর হাতের বালা এই ধরনের সমস্ত কিছুই হাত নিজের হাতে তৈরি করা যে সমস্ত কারুকার্য সেগুলো আরও খুব ভালোভাবে বেচা ও কেনা যায় কারণ মানুষ এই সমস্ত শিল্পের প্রতি খুব বেশি আগ্রহী হয় যেগুলো হাতে তৈরি করা জিনিসপত্র সেগুলো দেখে মানুষ মুগ্ধ হয়ে মানুষ সেই সমস্ত জিনিসগুলো খুব তাড়াতাড়ি কিনতে ও বেচতে পারে তাই এই সমস্ত জিনিসগুলোই দিকে মানুষ বেশি আগ্রহী হয় তাই এই সমস্ত বিভিন্ন মেলা অনলাইন প্ল্যাটফর্ম এই সমস্ত জায়গা এগুলো জায়গায় আমি এই ধরনের শিল্পকর্মগুলো কিনতে ও বিক্রি করতে পারি